হ্যাঁ আপনি কি শেফ বলছেন হ্যাঁ আমি নন্দিনী বলছি আপনাকে আপনার নম্বরটা আমি পেলাম আমার এক বান্ধবীর কাছ থেকে তো আমার একজন পার্সোনাল শেফের দরকার আপনি আমার বাড়িতে করতে পারবেন কাজ আমার আমার বাড়ি হচ্ছে মহিশিলা মহিশিলার শিমুলতলা আছে হুম বলুন আমার শিমুলতলার ওই পার্কটার সামনেই আমার বাড়ি তো আপনি কটায় আসতে পারবেন মোটামুটি আপনি আটটার মধ্যে আসতে পারবেন আমার বাড়ি সক্কালে হুম

হ্যাঁ আমার দশটায় আমি দশটায় বেরিয়ে যাই কেন আমি বাইরে কাজ করি তো আমার ঘরে অসুস্থ মা আছেন আমার ছোটো মেয়ে আছে তো ওঁরা খুব একটা রিচ খান না একটু হালকা প্রকৃতির রান্না করতে হবে আপনাকে আপনি পারবেন সেটা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সপ্তাহে সাতদিন কারণ আমি থাকি না ঘরে দেখুন হুম হুম হ্যাঁ মানে একদমই একদমই পাতলা হ্যাঁ সাধারণ বাঙালি রান্না আলু পোস্ত করলেন ডাল করলেন একটু ঝাল কম দেবেন মশলাপাতি কম দিয়ে করবেন যাই রান্না করুন মশলা খুবই কম দেবেন এবং পিঁয়াজ রসুন যে খুব দিয়ে গ্রেভি করলাম সেরকমও কিছু করবেন না মানে দেবেন অল্প হয়তো একটুখানি কেটে দিলেন দিয়ে করবেন এইভাবে করলে ওরা ঠিক খেতে পারবে একজন ছোটো বাচ্চা একজন রুগী দুজনেরই একই ব্যাপার তো আপনি হ্যাঁ হ্যাঁ করুন হ্যাঁ আমার রান্নাঘরে হ্যাঁ আমার দুটোই আছে আপনার যেটা সুবিধা আপনি সেটা ব্যবহার করতে পারেন কোনো কোনো অসুবিধা হ্যাঁ মাইক্রোওয়েভও না ওইটি নেই ওইটা নেই মাইক্রোওভেন আছে মাইক্রোওভেন আমার কাছে আছে আপনি তাহলে কবে থেকে আসছেন এই তো মাসের আজকে দু তারিখ হল আপনি না আজকে তো মাসের দু তারিখ হলো আপনি কি পাঁচ তারিখ থেকে শুরু করবেন বলছেন হ্যাঁ পাঁচ তারিখ পড়ছে তাহলে আপনি ওই সোমবার থেকেই আসুন ঠিক আছে আপনি একদিন আসুন এর মধ্যে যদি আজকালের মধ্যে একদিন আসতে পারেন খুব ভালো হয় তাহলে কথা বলাটা হয়ে যাবে আমাদের হুম হুম ঠিক আছে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন আমার এই নম্বরটায় রাখছি হুম বলুন একটু কম করবেন না দিদি খুব বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ সারা মাস তিন হাজার তিন তিন হাজার করুন তাহলে খুব সুবিধা হয় তিন হাজার করুন আচ্ছা আপনি আসুন না আসুন একদিন তারপরে সেদিন কথা হবে ঠিক আছে আচ্ছা রাখছি হুম